হ্যালো কে বলছেন ও আচ্ছা তো আপনি কি সবজি কিনবেন আমার থেকে ও পিঁয়াজের দাম তো কমই ছিল এখন কিন্তু পিঁয়াজের তো দাম প্রচুর বেড়ে গেছে ওই এখন প্রায় আশি টাকার মতো পিঁয়াজ চলছে নিতে হবে আমাদেরকেও তো চাষবাস করতে হচ্ছে না গাছের খরচাও এখন জানেন তো এখন সব কিছুতেই প্রচুর এত খরচা বাড়ছে আমরা বিক্রি করছি তো আশি টাকা করে এ মার্কেটে বেশি বলতে আপনি এবার কতটা নিচ্ছেন সেটা বলুন তাহলে সত্তর টাকা করে দেবেন আশি টাকা করে বিক্রি করছি মার্কেটে লঙ্কা লঙ্কা তো এই কয়েকদিন আগে তিনশো টাকা কেজি হয়ে গিয়েছিল লঙ্কার দাম তো বাড়ছে কমছে করার নেই সব জিনিসেরই বাড়ছে শুধু সবজি কেন প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে সবজির একটু বেশিই বাড়ছে যদিও পেঁয়াজটা আশি টাকা চলছে সত্তর টাকা করে আপনাকে দিতে পারব এর থেকে কমে দেওয়া যাবে না থেকে কম দিলে আমাদের লস হয়ে যাবে টোম্যাটো টোম্যাটোটাও আশি নব্বই টাকা কেজি যাচ্ছে টোম্যাটোটাও ওই সত্তর আশি টাকা করে দেবেন লঙ্কার দাম তো এখন কমে গেছে খুব একটা বেশি না আগেরটায় বেড়ে গিয়েছিল এখন দেড়শো টাকা কেজি চলছে আর দোকানের আমার নাম হচ্ছে রাম আর হচ্ছে দোকান হচ্ছে বাস স্ট্যান্ডের কাছে আসবেন না মেদিনীপুরে তাহলেই পেয়ে যাবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ আসবেন ঠিক আছে ধন্যবাদ